যদি আমাকে কেউ ভুল ইতিহাস বা কোনো কিছু আমাকে বলে সেটা আমি প্রথমে সেই জিনিসটা আগে যাচাই করে দেখি সে কতটা ঠিক বলছে বা ভুল বলছে যদি আমি জানি যে এটা ভুল বলছে সেটা আমি তাকে শোধরানোর জন্য তাকে কিছু যে ভুল বলছে সেটাকে তাকে ভালো করে যাচাই করে তাকে বোঝাই যে এটা ভুল হচ্ছে যে এটা ঠিক এটা ঠিক হবে না সেটা তাকে ঠিক করার জন্য তাকে তাকে বুঝিয়ে বলি বা কোনো বইতে লেখা আছে সেটা তাকে দেখিয়ে বলি যে এটা ভুল হচ্ছে তুমি এটা পড়ে ঠিকঠাকগুলো বলো বা এখন যেটা হচ্ছে কেউ যদি বলে এই ঘটনাটা পরিবেশে যে ঘটনাটা ঘটছে এটা যদি ভুল কিন্তু আমি তো সেটা ইন্টারনেটের মাধ্যমে যাচাই করি যে দেখে বলি যে এটা হচ্ছে ভুল নয় গো এটা ঠিক সেগুলোকে আমি তাকে যে কোনো দিক থেকে যাচাই করে সেগুলোকে শিক্ষা দিই